আমি মনে করি এখনকার দিনে এসেও নারীকে অনেক অবহেলিত লাঞ্ছিত হতে হয় কারণ একটা নারী বা একটা মহিলা যদি চায় আমি নাচ শিখব আমি নাচ নিয়ে এগোব তো তাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয় তার হয়তো বা কখনো তার বাড়ির লোক বাধা দেয় তার শ্বশুর শাশুড়ি বাধা দেয় বিয়ের পরে একটা মেয়ে বা একটা মহিলা নাচ করবে সেটা সবার চোখে ঠিক ভালো দেখায় না সবাই ভালো চোখে নেয় না তো সেই কারণে মানুষ নানা রকম কটাক্ষ করে নানা রকম খারাপ কথা বলে যে এই বাড়ির বউটা এরকম নাচছে বা পাশের বাড়ির কাকু কাকিমারা খারাপ কথা বলে যে তোমাদের বাড়ির বউটা এরকম নাচছে এরকম একটা ব্যাপার থাকে তো নারীদের কখনোই মানে কাজ করা নাচ করাটা খুব সহজ হয় না অনেক প্রতিকূলতা পার করতে হয় অনেক চ্যালেঞ্জ নিতে হয় যে আমাকে এটা পার করতে হবে কিন্তু সেই চ্যালেঞ্জে প্রচুর বাধা আসে অনেক ধরনের মানুষ আসে জীবনে বা অনেক ধরনের মানুষ থাকে তারা বার বার করে বাধা দেয় যে না তুমি বাড়ির বউ হয়ে নাচ করবে না তুমি এটা করবে না কিন্তু তারপরেও অনেক নারী এগিয়ে গিয়েছে আজ পর্যন্ত আমি দেখেছি এবার আরো অনেক নারীরা এগিয়ে যাক আমি তো একবার দেখেছি এরকম কি আমাদের পাশের বাড়িতেই যে আমার একটা বউদি হয় যিনি উনি হচ্ছে খুব নাচ করতে ভালোবাসেন তো সেখানে ও বউদিটা নাচ করতেন বলে ওর বাড়ির লোকেরা মানে ওনার শ্বশুর বাড়ির লোকেরা ওনাকে নাচ করতে দিত না ওনার স্বামী ওনাকে নাচ করতে দিত না উনি উনি চাইত নাচটা নিয়ে এগিয়ে যেতে কিন্তু ওর বাড়ির লোকেরা বারণ করত সব সময় তো এক দিন এরকম হয়েছে যে উনি একটা ইচ্ছে জোর করে আর কি উনি একটা প্রতিযোগিতায় নাম দিয়েছেন কিন্তু ওনার বাড়ির লোকেরা ওনাকে যেতে দেবে না বলে বাড়িতে তালা চাবি দিয়ে চলে গিয়েছে এরকমও হয়েছে মানে এরকম প্রতিকূলতাতেও মেয়েদের পড়তে হয় মহিলাদের পড়তে হয় এরকম পরিস্থিতিতেও তার পরেও আমি চাইব মেয়েরা আরো এগিয়ে যাক মহিলারা আরো যুদ্ধ করে বা লড়াই করে সমাজের সাথে আরো এগিয়ে যাক